পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক উৎসব যদি বলতে হয় তাহলে আমাদের শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটা সমস্ত ব্যবসায়ীদের খাতা পুজো করার একটা রেওয়াজ থাকে বছরের প্রথম দিন একটা মানুষের মধ্যে সম্প্রীতি আদান প্রদান হয় এরপরে থাকে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী একটা অনুষ্ঠান থাকে সেটা বাঙালিদের মধ্যে তারপরেই থাকে রথযাত্রা আষাঢ় মাসে এই রথযাত্রার মধ্যে থাকে অম্বুবাচী বলে একটা অনুষ্ঠান সেই সেটাও বাঙালিদের সারা বাংলারই এরপরে থাকে রথযাত্রা সেটা সমস্ত ধর্মের মানুষই এই রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেয় তারপরে থাকছে দুর্গা পুজো দুর্গা পুজোর কথা আলাদা করে বলার মতো কিছু নেই দুর্গা পুজোর পরে থাকছে আমাদের বিজয়া দশমী যেটা হচ্ছে সম্প্রীতি আদান প্রদান মানুষের মধ্যে একটা ভালোবাসার ক্ষেত্র ছড়িয়ে পড়ে এরপরে থাকছে কালী পুজো কালী পুজোর পরে ভাইফোঁটা বড়দিন রাস উৎসব লক্ষ্মী পুজো তারপর সরস্বতী পুজো এবং বছর যখন আমাদের বাংলা বছর শেষ হয় সেই সময়ে চড়ক মানে শিবের একটা অনুষ্ঠান হয় শিবের পুজো হয় এবং চড়ক অনুষ্ঠান হয় কোথাও কোথাও চড়কের অনেক বড়ো করে অনুষ্ঠান এবং মেলা হয়